হ্যাঁ নমস্কার বলুন আপনি দীঘার কোথায় যেতে চান সেরকম একটু আমাকে বলুন যে ওল্ড দীঘা কি নিউ দীঘা না গোটা দীঘা ঘুরে দেখতে চান এখানে তো ধরুন আমাদের এখান থেকে যেসব গাড়ি ছাড়া হয় তারা সবরকমই গাড়ি ছাড়া হয় কজনের সিট বা কজন যাচ্ছে কীরকম গাড়ি চাই আমাকে সব বলুন আচ্ছা আচ্ছা আপনাদেরকে তাহলে দুটো গাড়ি নিতে হবে আর না হলে একটা বোলেরো নিতে হবে কিন্তু একটা বোলেরোতে পনেরো জন মানে টেপাটিপি হবে তবু চলে যাবেন আপনারা সব মেয়ে ছেলে সবাই একসঙ্গে যাবেন তো পরিবারের সবাই তাই তো এবারে দেখুন যদি আমাকে শুধু দীঘা নিউ দীঘা পর্যন্ত যেতে বলেন তাহলে কিন্তু আমি চার থেকে পাঁচ হাজার টাকা নেব মাইলেজ হিসাবে কিলোমিটার হিসাবে কিলোমিটারে পনেরো টাকা আর যদি বলেন যে আমাকে পুরো দীঘাটা ঘুরিয়ে দেখাতে হবে তাহলে দেখুন কিলোমিটার হিসাবে নিলে আপনাদেরও অতটা সুবিধা হবে না তাহলে আমাকে ছহাজার টাকা দিলেই আমি পুরো দীঘাটা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারি এবারে কোথাও ট্যাক্স লাগলে টোল ফী লাগলে সেটা আপনারা দেবেন ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে আপনি ধরে রাখুন এবার দুএকশো টাকা এদিক সেদিক হতেই পারে না না টোটাল ছহাজার ছয় নয় সাড়ে ছয় ধরুন ওইখানে ঘোরার মতন অনেক জায়গা আছে এবারে আপনারা রাত্রে থাকবেন কি যেদিনে যাচ্ছেন সেদিনেই ঘুরে যাবেন সেটা একটু বলুন আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু ছয়ে হবে না তাহলে একটু বেশি লাগবে মানে পার নাইট থাকি ছয় মানে ধরুন আজকে নিয়ে যাব কালকে আজ যদি রাত দশটায় যাই কাল রাত দশটায় কি এগারোটা বারোটায় ঘরে ঢুকব ছহাজার নেব তারপরের দিনে আপনি আসেন তাহলে কিন্তু আরও ছহাজার লাগবে এবারে দেখুন

এবারে দেখুন বিভিন্ন রকম আছে পনেরো হাজারে মানে দেড় হাজার টাকার মধ্যেও আছে আটশো টাকার মধ্যেও সাতশোও আছে দুশোও আছে এবারে সেটা না একটু গিয়ে একটু ওখানে খোঁজাখুঁজি করতে হবে এবার একটু জানাজানি জানাজানি করলেই হয়ে যায় আপনারা তো পনেরো জন যদি আপনারা ওরকম বড় একটা রুম নিয়ে নেন নিয়ে যদি ওইখানে থাকেন তাহলে আপনাদের দেড় দুহাজার টাকার মধ্যেই একটা রুমের মধ্যেই সব হয়ে যাবে এবারে কী করবেন আপনারা সেটা একটু গিয়ে দেখে সেখানে আলোচনা করবেন হ্যাঁ হ্যাঁ ছাড়া হয়েছে আমাদের এই রিসেন্ট ছাড়া হয়েছে কালকে না পরশুই একটা গাড়ি আছে ঠিক আছে আমি তাহলে আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দেব আপনি ওই নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন দীঘাতে দেখার কিন্তু অনেক জায়গাই আছে দীঘাতে দেখার জায়গার শেষ নেই দেখার অনেক জায়গা আছে সেখানে আপনি আমার গাড়ি ছেড়ে দিয়ে অন্য গাড়িতে করেও ঘুরতে পারবেন বা আপনি যদি বলেন যে আমাদেরকেই ঘুরিয়ে দিতে হবে তাহলে আমি ঘুরিয়ে দেখালে একটু বেশি পড়ে আর কি টাকাটা বুঝতে পারছেন তো কিলোমিটার হিসাবে তো আমাকেও তো ড্রাইভারকে ভাড়া দিতে হবে আর ওখানে পুর আছে শঙ্করপুর আছে জগন্নাথ দেবের মন্দির আছে সায়েন্স সিটি আছে তার কাছে এছাড়াও তো ওল্ড দীঘা নিউ দীঘা বিভিন্ন রকম তো রয়েছে অনেক জায়গা লাল কাঁকড়ার দেশ হ্যাঁ আমি নাইট পার নাইট কিন্তু ছহাজার নেব যদি বোলেরো গাড়িতে যান যদি বোলেরোতে যান তাহলে ছহাজার না হলে যদি মারুতিতে যান দুটো গাড়ি করবেন তাহলেও কিন্তু তিন তিনে ছয় একই পড়বে দুটো গাড়ি নিলে তিন তিনে ছয়ই পড়বে ঠিক আছে ঠিক আছে ম্যাম ঠিক